আমাদের বর্তমান ভারতে অনেক মানুষ বসবাস করে তাদের মধ্যে অনেকেই পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার সম্পর্কে জেনে থাকতে পারে আবার অনেকেই এই পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা সম্পর্কে নাও জেনে থাকতে পারে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা সম্পর্কে যারা জানে তারা সেই স্কুলগুলিতে তাদের নিজেদের বাড়ির ছেলে মেয়েদের ভর্তি করে ভবিষ্যতে ভবিষ্যৎ উন্নতি করার জন্য তাদের ছেলেমেয়েরা সেই স্কুলে এসে ভালোভাবে পড়াশোনা করার জন্য সেই স্কুলে আসে এবং সেখানে পশ্চিমবঙ্গের ওই শিক্ষাব্যবস্থা পরীক্ষা না হয়ে ভর্তির ফলে সেইখানে অনেক অনেক ছেলে মেয়ে একসঙ্গে স্কুলগুলিতে ঢুকে যাওয়ার ফলে সেই স্কুলগুলিতে ভিড় হয়ে যায় তার ফলে পড়াশোনার কষ্ট হয় এবং পড়াশোনা করতে অসুবিধা হয় যার ফলে সব ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে তাই অতিরিক্ত ভিড়ের ফলে স্কুলগুলিতে শিক্ষাব্যবস্থা অনেক নষ্ট হয় বলে আমার মনে হয় এবং স্বল্প তহবিলের সমস্যাকে মোকাবিলার জন্য সরকার থেকে সরকারি স্কুলগুলোতে টিফিনে খাবার জন্য ভাত দেওয়া হয় এবং দশম শ্রেণীতে পড়ার পর সেখানে সাইকেল দেওয়া হয় এবং কন্যাশ্রী প্রকল্প হিসেবে টাকা দেওয়া হয় এবং এবং তাদের মধ্যে দেওয়া হয় স্কুলগুলিতে সরকার থেকে ড্রেস দেওয়া হয় পোশাক দেওয়া হয় খাতা বই ইত্যাদি সব কিছুই স্কুলগুলি থেকে দেওয়া হয় পদ্ধতিতে অন্তর্ভুক্তির ফলে উদ্যোগের উপর নির্ভর করে বলে আমার মনে হয়